হ্যাঁ আমি দার্জিলিংয়ে দার্জিলিং দীঘা আমার অনেক জায়গাতেই ঘুরতে গেছি যেখানে ঘুরতে যেখানে ঘুরতে যাই না কেন সেখানে আমার মা মা বাবার সঙ্গে গেছি আমি কোনো দিন আমি কোনো দিনে একা যাইনি কারণ আমার মেয়েদের মেয়েদের এখন একা বাইরে বেরোনোই মানে এখন বিপজ্জনক এই কিছুদিন আগে এখনকারই ঘটনা আর জি করের মেয়েটার যেমন এভাবে এখনকার মেয়েরা রাস্তাঘাটে রাস্তাঘাটে একা বেরোনো উচিত না আর আমি সব জায়গানে যে ঘুরতে যাই না কেন যেমন বলো দীঘা দার্জিলিং যেমন সিকিমে সিকিমে তো যাই সিকিমে ওখানে আমার ভালো লাগে ওখানে যেমন এমনিতেও ঘুরতে খুব ভালো লাগে আর আর আমি যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে আমি আমার বাবা মায়ের সঙ্গে যাই কোনো দিন একা যাই না কারণ একা আমি কারণ একা এখন মেয়েদের একা বেরোনো মানেই এখন রাস্তাঘাটে একা বেরোনোই মানেই মেয়েদের এখন বিপদ ওই জন্য করে ওই জন্য করে আমি একা এখন একা বাড়ি থেকে বেরোই না এই এরকম আর জি করের হেতু আর জি করার ঘটনা আর জি করের ঘটনা যেমন মেয়েটিকে কীভাবে মারলো আর এই জন্য করে মেয়ে এখন মেয়েরা এখন বাইরের নিরাপদ না এখন মেয়েরা যেখানে যাবে যেখানে যাক না কেন এখন বাড়ির লোকের সঙ্গে যাওয়া উচিত কারণ একা একা এখন একা বাড়ি বাড়ি থেকে বেরোনো উচিত নয় কারণ এখন মেয়েরা যেখানেই যাক না কেন সেখানেই যেখানেই যাক না কেন সেখানেই বিপদ এছাড়া এছাড়া আরও মেয়েদের আরও অনেক সমস্যা একা বাইরে গেলে এখন এখন যা সব দিনকাল পড়েছে এখন বাইরে যাওয়া মেয়েদের একদমই উচিত নয় আর আমি মনে করি যে একা মেয়েদের মেয়েদের একা বাইরে যাওয়া একদমই উচিত নয় আমার মত যেটা এখন একা যাওয়া উচিত নয় যেখানে যাক না কেন গার্জেনের সঙ্গে যাওয়া উচিত বাবা মার সঙ্গে যাওয়া উচিত যাওয়া উচিত ঘুরতে ঘুরতে ঘুরতে যাওয়া বলো কি বা কোথাও কোথাও যাওয়া মানে কোথাও মানে সব যে যে কোনো জায়গায় সব জায়গায় তুমি যেখানে যাও না কেন গার্জেনকে নিয়ে যাও আর সব সমময় গার্জেনকে সঙ্গে করে নিয়ে যাওয়া ভালো কারেন মেয়েরা এখন একা নিরাপদ নয়